হ্যাঁ স্মার্ট ফোন জীবনকে আরো উন্নত করেছে স্মার্ট ফোন থেকে আমরা অনেক কিছু তথ্যও সংগ্রহ করি যেমন স্মার্ট ফোনে আমাদের অনেক পড়াশোনাতে অনেক সাহায্যও করে যেমন হচ্ছে অনলাইনের কাজ ফ্রম ফিলাপ ইত্যাদিও হয় স্মার্ট ফোন থেকে এবং স্মার্ট ফোন আসাতে আমাদের জীবন অনেক রকম উন্নতি হয়েছে যেমন স্মার্ট ফোন থেকে আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম অনেক কিছুই আমরা স্মার্ট ফোনে করি এবং স্মার্ট ফোন আমাদের জীবন আরোও বেশি উন্নতি করেছে পড়াশোনার ক্ষেত্রও অনেক কাজ করে স্মার্ট ফোন তারপরে হচ্ছে করোনার সময় আমরা অ স্মার্ট ফোনেই হচ্ছে অনলাইনে কাজ কর্ম করেছি এবং পড়া শোনাও করেছি স্মার্ট ফোন থেকে এবং স্মার্ট ফোন বিভিন্ন ক্ষেত্রে আমাদের অনেক সাহায্য করে অনলাইনে ফর্ম ফিল আপ তারপরে হচ্ছে স্কলারশিপ এবং স্মার্ট ফোন ছাড়া আমাদের কিছুই হচ্ছে না তাই আমরা সরকারকে জানাবো স্মার্ট ফোন যেমন আমাদের আরো উন্নত এবং অনেক কাজ করে যেমন স্মার্ট ফোন স্মার্ট ফোন থেকে আমরা অনেক কিছু তথ্যও সংগ্রহ করি এবং ওয়ান ওখান থেকে আমরা অনেক জ্ঞানও অর্জন করি স্মার্ট ফোন থেকে স্মার্ট ফোন সত্যি খুব ভালো যে সরকার এই স্মার্ট ফোনটা আমাদের জন্য তৈরি করেছেন স্মার্ট ফোন স্মার্ট ফোন না থাকলে আমাদের জীবন হয়তো অন্য কিছু হতো এবং যারা স্মার্ট ফোন চালাতে পারে না আমরা তাদেরকে শেখাই স্মার্ট ফোন কেরকম করে কী চালানো হয় স্মার্ট ফোন এবং স্মার্ট ফোন যারা চালাতে পারে না তারা আমরা আমরা তাদের জন্য একটা প্রশিক্ষণ কেন্দ্রও খুলছি যে তারা যেমন এতে আসে স্মার্ট ফোন শিখতে এবং হচ্ছে অনেক কাজও করে স্মার্ট ফোন